হ্যালো আপনি কি শামিদ আনসারী বলছেন আমি দুর্গা ভান্ডারের অ্যাসিস্টেন্ট ম্যানেজার বলছি আপনি যে কালকে দশ হাজার টাকার মালটা নিয়ে গেলেন আপনি যে বললেন পয়সা দিতে আসবো তো কই এলেন না তো দাদা এমনি করলে কি করে হবে দাদা আমারও আমাকেও তো দোকান চালিয়ে খাবার খেতে হয় না আপনি কাল বললেন দশটার সময় এসে দিয়ে যাবেন আর আজ হয়ে গেল আপনি এখনও এলেন না ঠিক আছে একটু জলদি চেষ্টা করুন ঠিক আছে এখন দশটা বাজছে আপনি তাহলে বারোটার সময় আসুন টাকাটা দিতে ঠিক আছে আসবেন কিন্তু

হ্যাঁ এখন তো দুপুর তিন দুটো তো পর্যন্ত খোলাই থাকবে আপনি তার মধ্যে আসুন হ্যাঁ ঠিক আছে জলদি করুন অল্প